আমি আধ ঘন্টা আগে একটি এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু আমি জানতাম না যে আজকে আমাদের বাড়িতে আমার মা বিরিয়ানি রান্না করেছে কিন্তু তা সত্ত্বেও আমি অর্ডারটি ক্যানসেল করতে চাইছিলাম না কিন্তু মা বারবার বলার জন্য আমি বিরিয়ানিটি ক্যানসেল করতে চাই তারপরে আমি আমার অর্ডার লিস্টটি খুলি তখনই দেখতে পাই যে বিরিয়ানিটির অড বিরিয়ানিটি দোকানেই রয়েছে এখনও ডেলিভারি দাদা এখনও নিয়ে আসতে আসছেন না তারপর আমি ওয়েব ওয়েবসাইট খুলি এবং সেটি দেখি প ভালোভাবে ওখানে দেখার পর ডিসিশান নিই লিয়ে সেটাকে আমি ক্যানসেল করে দিই